হ্যালো বলুন হ্যাঁ দুধ আমি তো দুধই বিক্রি করি দোকানে দোকানে দুধের সাপ্লাই দিই হ্যাঁ ভালো দুধ পাওয়া যাবে আপনি কি এই নতুন দোকান শুরু করছেন আচ্ছা জানা আপনি ভরসায় আমার কাছ থেকে দুধ নিতে পারেন কেন আমার দুধে কোনো ভেজাল মেশানো হয় না

হ্যাঁ আমার আমার দুধটা ভালো ঠিকই কিন্তু রেটটাও সেরকম আমার দামটাও একটু বেশি দুধের অন্য দোকানদারের তুলনায় ও আচ্ছা আপনার দুধে মানে দোকানে তো মিষ্টি তৈরি হবে আচ্ছা শুধু দুধই দেবো না ছানাও দিতে হবে যদি কি বলেন আচ্ছা না আমি দু পুরো পুরো ছানাটা দিতে পারবো না কিন্তু কিছুটা দুধ আর হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে আপনি আপনার কতোটা দুধের প্রয়োজন তাহলে আমাকে যদি একটু বলেন না আমার তো পুরোই হোলসেল ব্যবসা আপনি যতোটা চাইবেন আমি ততটা দুধই দিতে পারবো ঠিক আছে আপনার দুধটা তাহলে দশ লিটার আর ছানাটা কতো তাহলে বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে ছানাটা দু কেজি আর প্রতিদিনই থাকবে তো আচ্ছা কখন বিকেলে না সকালে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সকালের দিকে দুধটা দশ কেজি পৌঁছিয়ে দেবো আর বিকেলে ছানাটা দেবো ঠিক আছে আপনার আপনার দোকানে যেয়ে আমি হচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবো ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ